পশ্চিম মেদিনীপুর জেলার প্রধান সামাজিক কল্যাণ ও উন্নয়ন কর্মসূচি এবং উদ্যোগগুলির মধ্যে হল সবুজ সাথী প্রকল্প কন্যাশ্রী প্রকল্প এবং দুয়ারে সরকার প্রকল্প হ্যাঁ আমাদের এখানে সরকারি স্কিমগুলির মধ্যে হল স্বাস্থ্য সাথী প্রকল্প এখানে বিনা খরচে বয়স্কদের জন্য এবং বিনা খরচে সুযোগ সুবিধা থাকে